নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় এবং অস্বাস্থ্যকর কারণে যাতে অসুস্থ না হয়ে পড়ে সেই জন্য আমি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি যেমন আশেপাশের এলাকায় যাতে নির্দিষ্ট জল না জমে এবং নিদিষ্ট নিকাশি ব্যবস্থা থাকে এবং সেই সেই ব্যাপারে আমি বিশেষ বিশেষ দৃষ্টি প্রদান করেছি এবং যাতে সমস্ত এলাকার সাথে সমস্ত ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে ফেলা হয় এবো নির্দিষ্টি জায়গায় সেই সমস্ত ময়লা আবর্জনাগুলিকে ফেলা হয় সেই জন্য সেই বিষয়ে আমি লক্ষ্য প্রদান করেছি যাতে এই সমস্ত ময়লা বা জল জমার কারণে বিভিন্ন ধরনের মশার আবির্ভাব না হয় এবং এইগুলো কারণ ম বিভিন মশা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করে থাকে এবং যাতে না হচ্ছে ডেঙ্গুর হওয়ার সম্মুখীন যাতে না হয় সেই জন্য এই সমস্ত নিকাশি ব্যবস্থা গ্রহণ এবং নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ইত্যাদিগুলো ফেলার দিকে লক্ষ্য রাকতে হবে যাতে শিশুরা একটি সুস্বাস্থভাবে জীবনযাপন পালন করতে পারে সেই সব দিকে লক্ষ্য রাখতে হবে এবং সেই জ এবং শিশুদের নির্দিষ্ট সময়ে একটা টিকা প্রদান তাদের যাতে তাদের স্বাস্থসম্মত ভালো থাকে যাতে অস্বস্তিকর অবস্তার বা পরিবেশের মধ্যে না পড়ে সেই দিকে লক্ষ্য বিশেষভাবে লক্ষ্য দিয়েছি বা সবাইকে সেই সব দিকে লক্ষ্য রাখতে হবে